আমি প্রাকৃতিক সৌন্দর্য বেশি ভালোবাসি আমি কোথাও সবুজ গাছপালা দেখলে বা একটু ফুলের বাগান টাগান দেখলে সেখানে ছবি না তুলেও আমি শান্তি পাই না এমন এমন অদ্ভুত অদ্ভুত জায়গা আছে যেমন রাস্তার সাইডে যদি একটা বাগান বিলাস থাকে তো আমি সেখানেই ছবি তুলবো যদি একটা ঘাসফুল দেখি সেখানে হাত দিয়েও ছবি তুলবো আমি তো প্রাকৃতিক সৌন্দর্য ক্যাপচার করতে মানে প্রাকৃতিক সৌন্দর্য ভালোভাবে ক্যাপচার হবে এরকম ছবি আমার যতদূর মনে হয় আমার নিজের উপরে পুরো একশো শতাংশ আত্মবিশ্বাস যে এটা আমি খুব ভালো পারি ভীষণ ভালো পারি প্রাকৃতিক সৌন্দর্যের সাথে ছবি তুলতে যেহেতু গাছ ভালোবাসি আর যারা গাছপালা সবুজ ভালোবাসে তারা প্রাকৃতিক সৌন্দর্যর ছবি সবচেয়ে বেশি ভালো তুলতে পারব পারবে বলে আমার মনে হয় কারণ যারা সবুজ ভালোবাসে যারা গাছপালা ভালোবাসে ছবি তোলার সময় যেন মনে হয় গাছপালাও আমাদেরকে ভালোবাসে তো একে অপরের ভালোবাসার সংমিশ্রণে ছবিটা দারুণভাবে সুন্দর সুন্দর হয় ভীষণ সুন্দর হয় পাহাড়ে ছবি তোলার সেরা সময় সকালে আমি যখন দার্জিলিংয়ে গিয়েছিলাম তখন ওই যে ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম ভোর তিনটে সময় বেরিয়ে পড়েছিলাম কাঞ্চনজঙ্ঘায় সূর্য ওঠা দেখব বলে তো সকালবেলা ছবি তোলাটা খুব ভালো সময় বলে আমার মনে হয় তারপরে সন্ধ্যেবেলা যখন সকাল সন্ধ্যে দুটোই খুব ভালো সময় সন্ধ্যেবেলা যখন সূর্যটা অস্ত যায় তখন তো ছবি তোলার দারুণ সময় সকাল সন্ধ্যে দুটো সময়ই পাহাড়ে ছবি তোলার জন্যে খুব ভালো তবে সকালটা বেশি ভালো বল বলে আমার মনে হয় ফটোগ্রাফিতে গোল্ডেন আওয়ার ফটোগ্রাফিতে গোল্ডেন আওয়ার সেটা এখনকার সময় বলে আমার মনে হয় এই ব্যাপারে আমার অতটা কোনো জ্ঞান নেই কিন্তু আমার যতদূর মনে হয় ফটোগ্রাফিতে গোল্ডেন আওয়ার বর্তমান সময় কারণ ব বর্তমান সময় তো মানুষ আর কি করে না করে পেটে ভাত জোটে না জুটুক ফটো তোলা চাই ফটোগ্রাফিতে তারা একেবারে সেরা